অবশ্যই আমার জীবিকা বিদ্যুতের ওপর নির্ভর করেই চলে সেই জন্য যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আমার জীবিকার ওপর ভীষণভাবে খারাপভাবে প্রভাব প্রভাব ফেলে আর কি এবার সেই জন্যই আমি মনে করি বিদ্যুৎটা থাকাটা ভীষণই দরকার এবার বিদ্যুৎ চলে গেলে এখন ইনভারটার আছে মোটামুটি কম বেশি সবাই ইনভারটার ব্যবহার করে কিন্তু যাতে ইনভারটারটা ব্যবহার না করে যদি আমরা সোলার যে ইনভাটারগুলো ব্যবহার করা হয় সেগুলো যদি করতে পারি তাহলে কারেন্টের বিদ্যুতের উপর দিয়ে না গিয়ে অনেকটা সূর্যের উপর দিয়ে গিয়ে যদি পরিবেশ দূষণটা কম করা যায় সেটা আমাদের পক্ষে খুবই সুস্থজনক আর কি সবাই তাতে সুস্থ থাকবে কারণ যে হারে সব কিছুতে দূষণ বাড়ছে তার উপরে নির্ভর করে যদি মনে হয় তাহলে আমাদের দূষণটা কম করে যে ভাবে সবাই সুস্থ থাকতে পারে সেই দিকে আগানোটাই উচিত সেই জন্য আমার মনে হয় বিদ্যুতের ওপর নির্ভর করে যখন আমরা চলি বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে আমাদের সবারই ভীষণ পরিমাণে অসুবিধা হয় এবং এটাও আমাদের জীবনে খুবই একটা খারাপ প্রভাব ফেলে যেহেতু এখন আমরা বিদ্যুৎ ছাড়া একেবারেই অচল বলতে গেলে যখন বিদ্যুৎ ছিলো না তখন একরকম ছিলো তখন মানুষ একরকমভাবে মানিয়ে নিয়েছিলো এখন যেহেতু বিদ্যুৎ রয়েছে সেই হিসেবে এখন তো বিদ্যুৎ ছড়া বিদ্যুৎ ছাড়া চলাটা সবার পক্ষে খুব অসুবিধাজনক হয়ে গেছে সেই জন্য বিদ্যুতের উপর নির্ভর করেই প্রায় অধিকাংশ জীবিকাই নির্ভর করে শুধু আমার জীবিকা বলে না সেই জন্যই আমি মনে করি যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে খুব খারাপভাবে প্রভাবিত করছে সেটা সেই জন্য যদি সোলার ব্যবস্থাটা যদি করা যায় তাহলে খুবই উপকৃত হবে সবাই